ছবি তুলতে গিয়ে মজার ঘটনা তো অনেকই হয়েছে অনেকবারই হয়েছে মানে কী বলব ছবি করতে তুলতে গিয়েছি এক আর মানে হয়ে গিয়েছে আর এক হয়তো দেখা গেল যে কোনো একটা মানে আকাশে একটা বক উড়ে যাচ্ছে তার ছবিটা তুলতে গিয়ে হয়তো দেখছি একটা ছবিতে এসেছে একটা বাঁশ ঝাড় বকের ছবিটা আর নেই সেরকমবার বহুবার অনেক কিছুই মানে এরকম আছে ছবি তুলতে গিয়ে মজার ঘটনা যেমনটা ধরুন হয়তো একটা সেলফি নিচ্ছি চোখটা আমি তাকিয়ে আছি কিন্তু দেখা গেল যে ছবিটা ওঠার পর আর চোখটা হয়তো বুজে আছি আমি মানে এরকম আর কি মজার ঘটনা ছবি তুলতে গেলে হয়ে যায় বা কোনো সময় চোখগুলো বেরিয়ে যায় মানে বড় বড় হয়ে যায় আবার কোনো সময় মনে হচ্ছে ঘুমিয়ে যায় এরকম মজার ঘটনা ছবি তুলতে গেলে হয়েই থাকে হ্যাঁ আর ছবি তোল তোল তুলতে ভালোও লাগে কোথাও যাচ্ছি হয়তো যেখানে মানে কোথাও যদি যাই ক্যামেরা তো এখনকার সবার সাথে সাথে ফোনের ক্যামেরা যে কোনো জিনিসকে ক্যামেরবন্দি করতেও খুব ভালো লাগে সেটা সেটা মানে কী বলব একটা খুবই ভালো লাগার একটা জিনিস ছবি তোলাটা হয়তো ভুলভাল হয় মাঝে মাঝে সেক্ষেত্রে ওটা হাসি মানে হয়ে যায় হাসি ঠাট্টা হয়ে যায় আর কি ছবি তুলতে গিয়ে বাট ভালো লাগে ছবি তুলতে খুবই ভালো লাগে প্রকৃতির ছবি তুলতে ভালো লাগে গাছপালা পশু পাখি মানে ক্ষেতের চাষবাস ধান সর্ষে আলু গম এসব এর এর মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলতে খুব ভালো লাগে